হ্যাঁ আমি এমন বই পড়েছি যেগুলো আমার খুব ভালো লেগেছে এবং এমন একটা বই পড়েছি যেটা থেকে পরে আমার মদ্যে নতুন চিন্তার সন্ধান হয়েছে যেমন আমি যদি গীতাঞ্জলির কথা বলি তাহলে বলা যায় গীতাঞ্জলি পড়ে আমি সেখানে প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারি প্রথমে আমি ওটা নিয়ে কিছু ভাবি নি কিন্তু পরে ওই প্রকৃতির কথা ওখানে পড়ে কীভাবে দেশকে বা মানুষজনকে তুলে ধরেছে সেগুলো ভাবতে ভাবতে আমি পুরো পরিবেশটাকে ভেবেছি পরে একটা সময় দাঁড়িয়ে কীভাবে প্রকৃতির বেড়ে ওঠা গাছের বেড়ে ওঠা প্রাণের বেড়ে ওঠা কীভাবে ধ্বংস কীভাবে একটা মানুষ জীবিকা নির্বাহ করছে কীভাবে মানুষের পুরো জীবনটা কাটছে কীভাবে গাছ কাটছে পশু পাখি সবার পুরো জিনিসটাকে বা পুরো প্রকৃতিটাকে আমি ভেবেছি এবং এই সব নতুন চিন্তাধারা আমার মধ্যে এসেছে হ্যাঁ আমি একটি পাড়ার বই পড়ার ক্লাবে যোগ দিয়েছি আমার পাড়া একটা বইয়ের ক্লাব আছে বইয়ের ক্লাব মানে লাইবেরিও বলা যেতে পারে সেখানে সব ছেলেরা থাকতো বা মেয়েরাও থাকতো এবং পড়াশুনো করতো তারা এবং আমি পরে ওই বই পড়ার ক্লাবের কথা জানতে পারি এবং আমি তখন ওই ক্লাবে যোগদান করি